পশ্চিমবঙ্গে যারা ঘুরতে আসে তারা এখানে এসে যে কোনো হোটেলে উঠতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে কিন্তু হোটেলের খাওয়া দাওয়া বেশিরভাগই মশলা মশলাদার হয় বলে অনেকে হয়তো সেটা পছন্দ করে না যার জন্য পশ্চিমবঙ্গে এরকমও বিকল্প ব্যবস্থা আছে যে নিজেরা রান্না করে খাবে ভাবলে গ্যাস বাসনপত্র ওভেন সব ভাড়া করে নিজেরা রান্না করে খেতে পারে আর থাকার জায়গা বলতে বড় বড় হোটেল আছে সেই হোটেলে থাকা মানে বাজেটটা বেশি পড়ে যায় যার জন্য তারা নিজেরা থেকে রান্নাবান্না করে খায় যেমন এ পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে সুন্দরবন বকখালি গঙ্গাসাগর এসব জায়গায় গিয়ে নিজেরা রান্না করে যাতে খেতে পারে সেরকমও ব্যবস্থা আছে